বেশি অভিজ্ঞতা আমার এই তবে তবে আমি যারা চেকিং করতে ভালোবাসে মানে পাহাড়ে ওঠা তাহারা আমাদের এখানে পার্বত্য অঞ্চল আছে উত্তর ভারতের দিকে তো সেখানে চেকিং করতে যেতে পারে বা চেকিংয়ের মজা নিতে পারে যারা নদী বা জলপথ পছন্দ করে তারা তারা আমাদের পশ্চিমবঙ্গে দীঘা ট ট্যুরিস্ট দীঘা মন্দারমণি এ এগুলোতে যেতে পারে এবং সেখানে নৌকাই করে ঘুরতে পারে যারা জঙ্গল প্রেমিক তারা নর্থ বেঙ্গলে যেতে পারে আমি এগুলো প্রধানত পশ্চিমবঙ্গের হয়ে বলছি প্রথমে যে যেটা বললাম যে উত্তর ভারত সেটা ভারতবর্ষের কথাই বলছিলাম কে কিন্তু এখানে বলছে পশ্চিমবঙ্গ সেই জন্য আমি পশ্চিমবঙ্গের কথাটাই বলছি আর সবাই জানে যে বিখ্যাত জঙ্গল হচ্ছে সুন্দরবন এবং সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে যেটা পৃথিবী বিখ্যাত বাঘের ভিতরে সবচেয়ে বড় তো সেখানে গেলে জলপথে কিন্তু ঘুরে জঙ্গল দেখার আনন্দ বা উপভোগটা কিন্তু করতে পারি আর এখানে বিভিন্ন রকম পার্ক আছে আপনি পার্কে গিয়ে বাচ্চাদের খেলা এবং সেখানে জল জায়গা আছে বোটিং করতে পারেন তো এইটুকুনই অভিজ্ঞতা